আজ ভারত যে সবচেয়ে উল্লেখযোগ্য কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে করোনা মহামারির পর দেখা দিয়েছে বিশাল বড় একটি মন্দা সেটি হলো যে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি এর ফলে দেখা দিচ্ছে যে বিভিন্ন জায়গায় আগে বিভিন্ন সংস্থায় বা বিভিন্ন সরকারি জায়গায় যেভাবে কর্মসংস্থান দেওয়া হতো এখন কিন্তু তা অনেকাংশে কমে গেছে এর ফলে যে সমস্ত যুবক যুবতী আজ বেকার হয়ে রয়েছে তারা কিন্তু সঠিক সময়ে চাকরি পাচ্ছে না যার ফলে তাদের একটি বিশাল অংশ দেখা দিচ্ছে যে তারা কিন্তু প্রাণঘাতী ঘটাচ্ছে বা অনেকে অকালে মৃত্যুবরণ করছে এছাড়া দেখা দিচ্ছে যে করোনা পরিস্থিতিতে যেভাবে মানুষের মধ্যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে তার কিন্তু ঘাটতি এখনো পূরণ হয় নি যার ফলে ক্ষুধা মন্দা দেখা দিচ্ছে এছাড়াও বর্তমানে ভারতের মতো একটি দেশে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই অনুপাতে সঠিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারে নি যেভাবে একটি ভারতের মতো দেশে যে সংখ্যায় ডাক্তার বা হসপিটাল থাকা দরকার সেটা কিন্তু নেই যার ফলে উপযুক্ত সময়ে এবং একটি মানুষ যেভাবে তার স্বাস্থ্য পরিষেবা পাওয়ার কথা সে কিন্তু পাচ্ছে না বিভিন্ন হসপিটালে গেলে বিভিন্ন সময় দেখা যায় যে ডাক্তার নেই অথবা নির্দিষ্ট পরিমাণ কোনো বেড নেই যার ফলে দেখা দিচ্ছে যে অনেক মানুষ অকালেই তার মৃত্যুবরণ করছে এছাড়াও আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা করোনা মহামারির পর অনেকাংশে ধ্বসে পড়েছে সেই যে ধ্বসে পড়া ধ্বসে পড়া শিক্ষা ব্যবস্থা সেটাকে পুনরুদ্ধারের সেভাবে চেষ্টা কিন্তু ভারত সরকারের পক্ষে এখনো দেখা দেয় নি এছাড়াও দেখা দিচ্ছে যে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পদগুলি ফাঁকা রয়েছে সেখানে পূরণ করার কিন্তু কোনো উদ্যোগ সরকারের মধ্যে দেখা দিচ্ছে না যার ফলে শিক্ষক নিয়োগের যে কর্মসূচি সেটা কিন্তু সরকার সেভাবে পালন করছে না ফলে একটি বিদ্যালয় বা একটি বিশ্ববিদ্যালয় বা একটি মহাবিদ্যালয়ে যে পরিমাণ শিক্ষক শিক্ষিকা বা অধ্যাপক অধ্যাপিকা থাকার দরকার সেটা কিন্তু উপযুক্ত পরিমাণে নেই ফলে দেখা দিচ্ছে যে সঠিক শিক্ষা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে পারছে না তাই আমার মনে হয় যে সরকার যদি উপযুক্ত সময়ে সঠিক সময়ে সঠিক শিক্ষকদের যদি নিয়োগ করে তাহলে হয়তো শিক্ষাব্যবস্থা আরো উন্নত হবে এবং আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা যদি ডাক্তার নিয়োগ নার্স নিয়োগ বা স্বাস্থ্য কর্মী নিয়োগ বা হসপিটালের সংখ্যা বাড়ানো হয় তাহলে অদূর ভবিষ্যতে যে স্বাস্থ্য পরিকাঠামোয় যে যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো অনেকাংশে লাঘব হবে